আমি ডেলিভারির জন্য বলেছিলাম আপনি সঠিক সময়ে ডেলিভারি দিয়ে দিয়েছেন হ্যাঁ ওখানে সঠিক সময়ে পৌঁছে গেছে খুব ভালো সার্ভিস সেই জন্য আমি আপনাকে ফোন করেছি যাতে অন্য বার যখন আর যো কোনো খাবার অর্ডার দেবো তখন আপনার সাথে যোগাযোগ করবো হ্যাঁ আর হচ্ছে বলছি বাড়ির কাছাকাছির মধ্যে তাহলে কোনো চার্জ লাগছে না যদি দূরবর্তী হয় তাহলে কি অন্য কোনো চার্জ লাগবে ওখানে কি সমস্ত রকমেরই খাবার পাওয়া যায় ও আর ভাত সবজি ভাত এমনি এগুলোও পাওয়া যায় ওহ ওখানে কি নিরামিষেরও কোনো কিছু ব্যবস্থা আছে না কি শুধু আমিষ হ্যাঁ আমি আপনাকে ফোন করেছি কারণ এখানে তো সব রকমই আমি সুযোগ সুবিধাগুলো পেয়েছি ওই জন্য অন্য কেউ যদি করে সেই জন্য আমি আপনাকে জানাবো ওই জন্য আমি ফোনটা করলাম ধন্যবাদ